আমার প্রিয় সাঁতারের গন্তব্যস্থলটি হচ্ছে পুল বা কোনো একটা সৈকত অর্থাৎ সৈকত সমুদ্র বলতে যে আমরা পুরীর সৈকত সমুদ্র দীঘার যে সৈকত সমুদ্র সে সব জায়গায় আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে আর পুল বলতে নরমাল আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলায় যে সমস্ত ছোটখাটো পুলগুলো থাকে যেগুলো মানুষের দ্বারা তৈরি করা হয় এবং সেখানে জলের পরিমাণ একটু কম থাকে কিন্তু সেই সব জায়গায় সাঁতার কাটতে খুব ভালোই লাগে এবং আমার জেলায় নদী বা জলাশয় অনেক আছে তার মধ্যে আমি সাঁতার কাটি কিন্তু সেখানে নদী বা জলাশয়ের মধ্যে বলতে গেলে সেখানে জলগুলো একটু নোংরা থাকে অর্থাৎ মানুষেরা এত সেটাকে ব্যবহার করে থাকে যে জলটাকে ধীরে ধীরে নোংরা করে দেয় সেখানে কাপড় থেকে শুরু করে কোনো নোংরা ফেলা থেকে শুরু করে সব কিছু তারা এই জলটার মধ্যে করে যার ফলে নদীর যে বহমান ধারা সেটা তো আস্তে আস্তে কমে যেতেই থাকে এবং নদীটা ধীরে ধীরে মজে যায় যার ফলে তার জলের যে প্রবাহ গতি সেটা থাকে না যার ফলে সাঁতার কাটতে আর ইচ্ছা করে না এবং আমাদের এলাকায় কিছু কিছু ছোট ছোট পুকুরও ছিল যেখানে হয়তো প্রথমে কেউ ময়লা ফেলত না বাট ধীরে ধীরে এত ময়লা ফেলতে শুরু করে যার জন্য সে সব পুকুরে হয়তো স্নান করা তো দূরের কথা এমনকি হাত পা ধুতেও ইচ্ছা করে না তো আমার সব থেকে ভালো লাগে সৈকত বা পুল যেগুলো কিনা আমাদের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় হয়ে থাকে আর তার পরে এ দিকে সমুদ্র সৈকত যেগুলো বললাম দিঘা পুরী এ সব জায়গায় জলের বহমানতা খুব বেশি এবং যার জন্য জলের বহমানতা বেশি হওয়ার জন্য আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে এবং ক্লান্তি বলে কিছু মনে হয় না একটা স্রোতের টানে টানে আমি ঠিক সাঁতার কাটতে শুরু করি এবং এক জায়গা থেকে আর এক জায়গায় ঠিক অসময়ে পৌঁছে যাই এবং এই পার ওই পাড় তো খুব তাড়াতাড়ি করতে পারি মানে তাড়াতাড়ি সাঁতার কেটে পৌঁছে যেতে পারি তো এই সৈকত এবং পুল হল আমার সব থেকে ভালো জায়গা সাঁতার কাটার জন্য